আমার কাছে এখন কুসংস্কার বলে কোনো কিছু আমি মানি না কিন্তু ছোটবেলায় এই সব বিষয়গুলো মাথায় থাকত এই যেমন কোথাও যাচ্ছি সকালে দুটো শালিক দেখা একটা শুভ জিনিস একটা শালিক দেখা একটা অশুভ দিন বা বাড়িতে কাক হঠাৎ করে ডাকছে এটাও একটা অশুভ লক্ষণ বা একটা কাকাতুয়া ডাকছে তো সেটা একটা শুভ দিন তো সেইভাবে সেই অর্থে ছোটবেলায় দেখেছি যে কিছু কিছু জিনিস ঘটেছে যে এইগুলো দেখতাম এইগুলো ডাকছে তো কিছু কিছু সত্যিকারের ঘট ঘটনা ঘটেছে সে যেভাবেই হোক তো আস্তে আস্তে বড় হয়েছি বড় হওয়ার পরে সেই সব জিনিসগুলো আবার সামনে যখন আসছে আমার মনে হয়েছে এগুলো আমার কাছে যে সেই সময় যেগুলো ঘটেছিল সেগুলো হচ্ছে কাকতালিয়ভাবে ঘটেছিল এখন আমার কাছে এগুলো কুসংস্কার বলে মলে মনে হচ্ছে কেন না এরকম কোনোদিন মানে আমার কাছে এগুলো হয় না তো যাই হোক এই পাখির দেখার দেখে যে কোনো কিছু ই মানে কিছু ইমাজিন করা এগুলো হলো কুসংস্কারের